বাংলা ভাষা সংস্কৃত না দেব সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে দেবনা দেবনাগরি হরফ থেকে বাংলা ভাষা আগে মানুষের ভিত্তি করতে পারতো না লিখতে পড়তে পারতো না এখন স্কুলে কলেজে পঠন পাঠনার ফলে অনেক অবনতি হয়েছে অনেক উন্নতি হয়েছে বাংলা ভাষা ছোটো ছোটো বাচ্চা স্কুল স্কুল কলেজে এবং নান ওনা স্কুল কলেজ এবং পরীক্ষায় শিক্ষা পেয়েছে এইভাবে বাংলা ভাষা বিস্তার হয়েছে